আমার গ্রামে সেচ সুবিধার বিশেষ ভালো ব্যবস্থা আছে আগে আমরা পুকুর বা নালা থেকে ড্রেন থেকে জল সেচ করে ফসল ফলাতাম কিন্তু এখন আমাদের পাশে সাবমার্সেল বা মিনি তৈরি হয়েছে ফলে চাষের জমিতে ফসল খুব ভালো হয়েছে ভালো হচ্ছে আগে জলের অভাবে ফসল খুব একটা ভালো হত না এখন চারিদিকে টিউবওয়েল এবং সাবমার্সেল হয়ে চাষের খুব সুবিধা সেচ জমিতে ফসল বলতে আলু চাষের সময় সেচের সুবিধা খুব ভালো হয় এছাড়াও ধান জমিতেও যখন বৃষ্টি না হয় ঠিক সময়ে জলসেচ করার জন্য সাবমার্সেল খুব ভালো উপহার হিসাবে আমরা পেয়েছি